রান্নার ক্ষেত্রে অনেক মশলা ব্যবহার হয় কিন্তু আমি যে মশলা ব্যবহার করি রান্নায় অনেকেই এটা ব্যবহার হয়তো করে না সেটা হচ্ছে মেথি পাতা বা কারিপাতা যেটা সাউথ ইন্ডিয়ানরা ব্যবহার করে কিন্তু আমাদের এলাকায় অনেকেই করে না তো সেগুলো আমি করে থাকি তারপরে কি করি আমি মশলাটা অনেক সময় গোটা মশলা কিনে যেমন এখন গুঁড়ো মশলার প্রচলন এসেছে আমি গোটা মসলা কিনে কি করি ওটাকে বেঁথে রান্না করার চেষ্টা করি তাহলে কি হয় মশলার অরিজিনাল টেস্ট অরিজিনাল স্বাদটা পাওয়া যায় তো এই স্বাদের জন্য আমরা রান্না করি তারপরে মশলার আরও অনেক জিনিস আছে যেগুলো অনেকেই করে না যেমন মশলা দই দেওয়া বা এইগুলো গ্রামের মানুষ করেই না হ্যাঁ শহরের মানুষ হয়তো করে তো